হ্যাঁ বলো হ্যাঁ আমি কি নেওদা তুমি কে বলছ নন্দিতা দাস আছে আমাদের এখানে পাওয়া যাবে খাট স্টিলের খাট তার পরে জানলা যা থাকে সব রকম পাওয়া যাবে তোমার কী দরকার তুমি এসো কী লাগবে সব আছে

দাম কাঠের জিনিসগুলো একটু দাম বেশি হবে ওই খাটের দাম মোটামুটি ধরো না পাঁচ হাজার ইয়ে পঞ্চাশ হাজার আর আলনার না দেখলে আমি দাম বলতে পারি তোমার যেটা পছন্দ হবে তবে তো বলব একুশ হাজার যে যেরকম যে যেরকম জিনিস তার সেরকম দাম ড্রেসিং টেবিল একুশ হাজার কমও আছে দশ হাজার চেয়ারগুলো পাঁচ ছশো এরকম হবে বক্স আলনা বক্স আলনা ওই দাম ফেলা আছে তাহলে দেখতে হবে থামো দেখছি